আমি রান্না করতে খুব ভালোবাসি রান্না সুস্বাদু করার জন্য বেশ কিছু পদ্ধতি বিশেষ পদ্ধতি আমি অবলম্বন করি সেগুলো সবই আমার মায়ের কাছ থেকে শেখা খাবারকে অতিরিক্ত সুস্বাদু করতে আমি যেটা প্রথমেই দিই ফোড়ন হিসেবে রান্না রান্না বিশেষে অবশ্য যেগুলো পরিবর্তন হয় যেরকম মাংস রান্নার ক্ষেত্রে আমি তেজপাতা এবং একটু চিনি দিলে সেখানে একটা রঙয়ের ব্যাপার থাকে আর তাছাড়া গোটা গরম মশলার ব্যবহার গোটা গরম মশলা ব্যবহার করলেও কিন্তু রান্নার স্বাদ বাড়ে রান্না বিশেষে প্রতিটি রান্নার ক্ষেত্রে আমি বেশ কিছু আমার গোপনীয় কিছু নিজস্ব তৈরি মশলা ব্যবহার করি যেগুলোর ফলে কিন্তু রান্নার স্বাদ সত্যিই বাড়ে তাই আমার রান্নার ক্ষেত্রে আমি আমার মায়ের দেওয়া কিছু পদ্ধতি অবলম্বন অবশ্যই করি সেগুলো আমাকে মায়ের হাত ধরেই যেহেতু রান্না শেখা তাই সেগুলো ব্যবহার করে আমি দেখেছি যে সত্যিই সেগুলো মায়ের মতো না হলেও নিজের হাতের যে কিছুটা স্বাদ তৈরি করা সেটা আমি করতে পারি বিশেষ পদ্ধতি এগুলোই যে কিছু বিশেষ মশলার ব্যবহার করা বেশিক্ষণ ধরে কষা কম আঁচে রান্না করা এবং তরকারিতে লবণ কিন্তু প্রথমেই না দিয়ে শেষে দেওয়া এরম বেশ কিছু পদ্ধতি আছে তো সেগুলো অবলম্বন করেই আমি রান্না করি যার ফলে রান্নার স্বাদও কিন্তু মোটামুটি ভালোই হয়